হ্যাঁ হ্যালো আপনার দোকানে সোনার জিনিস পাওয়া যায় আমার লাগবে সোনা রূপা সব অনেক রকম লাগবে সোনার সোনার দাম কীরকম গো কীরকম বলো তো অত হয়ে গিয়েছে বাবা অত একটু কম হবে না আমার তো সোনার জিনিস লাগবে একটু কম করলে তাহলে তোমার দোকানে যেতাম একটু কম করো আমি এই হয়তো পঞ্চাশ হাজার ষাট হাজার এর মধ্যে নেব আচ্ছা ঠিক আছে

হ্যাঁ যাচ্ছি হ্যাঁ দেখে পছন্দ হলে নেব হ্যাঁ